আমাদের রান্নার মধ্যে প্রতিদিন যেগুলো থাকে সেগুলো হলো ভাজা ডাল মাছ যেসব খাবার আমাদের প্রতিদিন থাকে এছাড়াও মাঝে মাঝে কোনো অনুষ্ঠান বা কোনো ভালো কিছু খাবার হলে বা বাড়িতে অনেক মানুষ আসে তখন অন্যান্য খাবার রান্না করা হয় এই খাবারগুলো তৈরি করতে বেশি প্রয়োজন লাগে না লাগে প্রয়োজন এ মশলা কারণ কোনো খাবার রান্না করতে গেলে মশলা বিশেষভাবে প্রয়োজন কারণ মশলার পরিমাণ যদি ঠিকঠাক না দিই সেই খাবারটা খেতে ভালো হয় না আর নারকেল বলতে গেলে নারকেল যখন কোনো অনুষ্ঠান বা কোনো বিশেষ খাবার দর দাবার তৈরি করি তখন নারকেলটাকে ব্যবহার করি কারণ নারকেল ব্যবহার করলে সেই স্বা রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় আর চিনি চিনি কোনো কিছুতে মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করি